হ্যালো হ্যাঁ ম্যাম বলুন

হ্যাঁ ম্যাম আমি আপনাকে সকাল দশটার সময় রিসিভ করে আপনার তো ও নাম ইয়েতে বখখালিতে হোটেল বা কোনো রিসর্ট বা কোনো টেন্ট বুক করা আছে তাহলে ঐখানে অবধি আপনাকে ড্রপ করে দেবো ঠিক আছে ম্যাম আপনি দশটার আগে আপনাকে পিক করার জন্য আমি ওয়েট করবো স্টেশন নামখানা স্টেশনে হ্যাঁ দেখুন আমাদের ট্যাক্সি ক্যাপাসিটি চার জন বসতে পারবে ঠিক আছে না ওইগুলো নিয়ে আপনার সেই সব নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমার কাছে আমাদের গাড়িতে ডিকি আছে লাগেজ রাখার জন্য যথেষ্ট না হলেও আমাদের গাড়ির ছাদে আমরা প্যাকিং করে দিই

দেখুন আপনাদের নাম আমাদের নামখানা স্টেশন থেকে আপনাদের হোটেল অবধি আমাদের নর্মাল ভাড়া দুইশো আড়াইশো টাকা বা তিনশো টাকা অবধি চাই এরপরে আপনারা কোথায় বুকিং করেছেন কোন রিসর্টে কোন টেন্টে সেগুলো বললে তাহলে ভালো হয় একদম আপনার বলতে পারবো যে কত ভাড়া আপনার নেবো ব্যাকপ্যাকার ক্যাম্প আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঐখান অবধি আপনার মোটামুটি ওই দুশো আশি টাকা ভাড়া যাবে ম্যাম দেখুন আমাদের তো ম্যাম ঐ আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই ভাড়া আছে আপনাকে কম করে কত বলবো বলুন দুশো আশি টাকা চার জন যাবেন আপনারা দুশো আশি টাকা দেবেন আচ্ছা ঠিক আছে যান আপনার জন্য আড়াইশো টাকা করে দেবো

আপনাকে নামখানা স্টেশন থেকে আপনার ঐ টেন্টে অবধি ছাড়তে আপনার যায় ভিউ আছে সেগুলোর মধ্যে সামনাসামনি সমুদ্র সমুদ্রের ভিউ পাবেন কিছু তালগাছের ভিউ পাবেন কিছু টেন্ট আছে আশেপাশে নতুন যেগুলো রিসর্ট করেছে সেইগুলোও দেখতে পাবেন হুম তা বাদ দিয়ে আপনাকে ঐখানে যদি বলেন যে আপনার হোটেলে ড্রপ করার পর আপনাকে ঐখানের জায়গাটা কিছু ঘুরিয়ে দেবো তাহলে আশেপাশের সমুদ্রগুলো সমুদ্রের সামনে বিচ কিংবা সেই বিচে একটুখানি ঘুরিয়ে দেওয়া যাবে হ্যাঁ ঐগুলোর জন্য ম্যাম কিছু এক্সট্রা লাগবে একশো টাকা মত হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করতে হবে না ম্যাম আমি ঘুরিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে